একটি যাত্রীবাহী বাস বাসের বর্ণনা দিতে গেলে আমি বাসটির নাম আগে বলি যে মা ভবানী বাস ওই বাসটিতে চালকের আসন আছে প্রথমেই উপরে স্টোরেজ আছে স্টোরেজ ক্যারিয়ার হুম জানালা আছে অনেকগুলি আর বাসটি ডিজেলে চলে আমি ওই বাসটি একবার রিজার্ভ করে আমি আমার পরিবারের সবাই আমরা ওই বাসটি রিজার্ভ করে আমাদের পাড়ার সকলকে নিয়ে আমরা পুরী বেড়াতে গেছিলাম